হ্যাঁ এটা বর্ধমান নক্ষত্র রেস্টুরেন্ট বলছেন হ্যাঁ আমি আপনার এই রেস্টুরেন্টে একটি দু প্লেট বিরিয়ানি এবং একটি চিকেন চাপ অর্ডার করেছিলাম পেমেন্ট কিন্তু অনেকক্ষণ আগেই আমি করে দিয়েছি বাট এখন আমি অর্ডারের একটু পরিস্থিতি জানতে চাইছি খাবারটা কি হয়েছে নাকি এখনও সময় লাগবে আর আপনার যে রাইডার আছে তাকে যে আমার ঘরে খাবার দিয়ে যাবে তাকে একটু কল করার চেষ্টা করছি কিন্তু সে কিন্তু ফোন ধরছে না অনেকক্ষণ ধরে আমি আমার এই খাবারের যে কী অবস্থায় রয়েছে সেটা আমি একটু জানতে চাই যদি হয়ে যায় তো তাড়াতাড়ি আমার ঘরে সেই অর্ডারটি দিয়ে যান কারণ এটা আমার কাছে খুবই আর্জেন্টেই আমার ঘরে যে অতিথি এসেছে তাদের জন্যই এটাইঅর্ডার করেছি আমি সুতরাং এটা আমাদের বাড়িতে তাড়াতাড়ি দিয়ে আসলে আমি তাদেরকে হয়তো জলদি জলদি খাবারটা হয়তো সার্ভ করতে পারবো নাহলে যদি তাড়াতাড়ি না করতে পারেন সেটাও আমাকে একটু বলে দিন